আমি যে ব্যাগটি কিনেছিলাম সেই ব্যাগের মধ্যে যেই কাপড়টা ছিল সেই কাপড়টা ভালো ছিল না অনেক তাড়াতাড়ি ছিঁড়ে গেছে এবং চেনটাও খুব তাড়াতাড়ি কাটতে শুরু করেছে ব্যাগের হাতলটাও খুব নড়ছে এইগুলো সব ঠিক হলে ভালো হত